নিজের থেকে বানানো অনেক কটা রান্নাই আমি করে থাকি যেমন বেশিরভাগ ক্ষেত্রেই কী হয়ে থাকে যখন আমরা নতুন রকম কোনো একটি রান্নার কৌশল জানতে পারি বা কোনো রকম নতুন সবজি নতুন মশলার সন্ধান পাই সেইগুলিকে নানা রকমভাবে পরিমাণ ও পরিমাপ অনুযায়ী মিশিয়ে নতুন রকম রান্নার ব্যবস্থা আমি করে থাকি এক্ষেত্রে আমার বাড়ির লোকজন যেমন আমার মা ঠাকুমা দিদি আমার পরিবারের বিভিন্ন রকম লোকজন আছেন যারা আমাকে এই ব্যাপারে অনেক বেশি সাহায্য করেছেন এবং এই ব্যাপারে আমাকে তারাই এগিয়ে নিয়ে গেছে রান্নার প্রতি আমার অদম্য ভালোবাসাই আমাকে রান্নার প্রতি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে